হ্যালো কে বলছেন

হ্যাঁ আল্ট্রাটেক আছে আর আছে কোনটা লেবেন আল্ট্রাটেক তিনশো আর অম্বুজা তিনশো কুড়ি আর আর রেডমিয়ার দুশো

হ্যাঁ দাদা সিমেন্টটা তো সবাই নিয়েছে কেউ তো কমপ্লেন করে নি হ্যাঁ অম্বুজা অম্বুজা নেন ভালো এই সিমেন্টটা সবাই নিচ্ছে অম্বুজা নেন ওই সিমেন্টটা ভালো বলে বলে সবাই নিচ্ছে ওই দশ টাকা দশ টাকা কম টম করে দিলাম ওটা মজবুত বডি হ্যাঁ দু বছর হ্যাঁ রাস্তার ধারেই

হ্যাঁ আপনি আসুন

হ্যাঁ আপনি কটার সময় নিতে চান হ্যাঁ মোড়েই হ্যাঁ ঠিক আছে দোকানে আসুন